প্রথম কথা বলতে ডেঙ্গি ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করছি ডেঙ্গু জ্বর হলো এই যে আমাদের বাড়ির আশেপাশে ড্রেন কিংবা ড্রেনে তারপরে এই যে আগাছা এগুলো পরিষ্কার করা দরকার তারপর বাড়িতে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিংবা বয়স্ক মানুষ থাকলে তাদের সব সময় ফুল হাতা জামা পরে থাকা দরকার আর মশা টা মশারি টানিয়ে শোয়া কিংবা হচ্ছে গিয়ে বাড়ির আশেপাশে জম জল জমলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ব্লিচিং পাউডার কিংবা ঘরেতে ধুনেরোর ধোঁয়া কিংবা এসব দেওয়া দরকার তারপর হচ্ছে আম আমি এটা জানতে পেরেছি কারণ আমাদের এরকম বাড়ির পাশে একজনের ডেঙ্গু হয়েছিলো সেখান থেকেই জানতে পারলাম তখন সেসব জানার পরে আমাদের বাড়িতে সবাই ভয়ে ভয়ে থাকতো তারপর আমাদের বাড়িতে এরকম মশারি টানিয়ে থাকা হতো সব সমময় মশা মশা যেন না কামড়াতে পারে তো আমাদের সব সময় বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত কিংবা ব্লিচিং পাউডার কিংবা ধুন ধোঁয়া দিয়ে সব সমময় ভালো করে রাখা উচিত এই জন্য আমাদের বাড়িতে সব সময় মশারি কিংবা মশারি টানিয়ে রাখা উচিত কোন ম্যালেরিয়া ডেঙ্গু হলে তখন অনেক সমস্যা হবে এই জন্যেই হ্যাঁ আমাদের পৌরসভা থেকেই বলে গেছিলো যে সব সমময় মশারি টাঙ্গিয়ে থাকা উচিত এইসব যে গুড নাইট টাইট এগুলো থেকে এগুলো জ্বালালে মশা কিংবা কেউ এসে এগুলোকে ভালোভাবে রাখা উচিত আর কি আমাদের এই এগুলো করলেই আমাদের ম্যালেরিয়া থেকে দূরে যেতে পারবে